হ্যালো হ্যাঁ এটা কি পদ্মপুকুর বাজার আর গার্মেন্টস বলছেন আচ্ছা আমার ছোটোখাটো একটা দোকান রয়েছে তা আমি চাইছি কিছু পোশাক পরিচ্ছদ অর্থাৎ শাড়ি জামা কাপড় এইগুলো লাগবে তা দুর্গা পূজাও সামনে আসছে বুঝতেই পারছেন তা সেই ব্যাপারে আপনি কি দিতে পারবেন এগুলো হ্যাঁ সব রকমই লাগবে সব রকমই লাগবে বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে বড়দের জামা কাপড় মেয়েদের শাড়ি এগুলো সমস্ত কিছুই লাগবে আচ্ছা বাচ্চাদের জিনিস হিসেবে ধরুন দু হ্যাঁ প্রোত্ আসলে আমি চাইছি যে সব রকমই অল্প করে তুলতে মডেন মডার্ন যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো আসলে আমি বেশি করে চাইছি যে ওগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনি কি দোকানে রয়েছেন তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে